আমি ছোটোবেলায় যখন ছবি আঁকতাম তখন আমি দেখে দেখেই আঁকতাম এখন ব্যক্তিগত জীবনে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার সুখবরে বিভিন্ন ক্ষেত্রে কুয়াশা ঘন আচ্ছন্ন পরিবেশ এবং বিকেলে কোনো নির্জন স্থান আমি নিজের মনের ক্যামেরায় বন্দি করে রাখি এবং সেগুলিকে ক্যানভাসে আমি রঙ তুলির সাহায্যে ফুটিয়ে তুলি